আমার কাছে বর্তমানে যে জিনিসটি রয়েছে সেটি হল একটি মোবাইল ফোন এবং এটি মানুষকে অনেক উন্নত করতে সাহায্য করেছে দূরের জিনিসকে নিয়ে এসেছে হাতের মুঠোয় এই মোবাইলের সাহায্যে আমরা সারা পৃথিবীর বিভিন্ন লোকের কাছে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজে এবং সুলভ মূল্যে পৌঁছে দিতে পারি এই মোবাইলের দ্বারা আমরা বিভিন্ন অ্যাপস থেকে বিভিন্ন ধরনের জিনিস ও খবরাখবর নিতে পারি বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে আমরা অনেক খবর দেখতে পারি এছাড়াও বিভিন্ন ধরনের খাবার অর্ডার করতে পারি হোটেল বুক করতে পারি বিভিন্ন ধরনের পরিষেবা পৌঁছে দিতে পারি বিভিন্ন ধরনের কাজ করতে পারি বিভিন্ন অনলাইনের কাজ করা যায় এছাড়াও পড়াশুনার ক্ষেত্রেও এই মোবাইল যথেষ্ট একটা উন্নত প্রক্রিয়া হিসাবে চালু হয়েছে এবং এটি অন্যতম যগ যোগাযোগের মাধ্যম হিসাবে সবার কাছে পৌঁছে গিয়েছে